আমি আমার বাড়ির কৃষির কাজের জন্য আমি মজুর খুঁজতে গিয়েছিলাম সেখানে খুঁজতে মজুর খুঁজতে গিয়ে পাশাপাশি লোকেরা বললো যে ওইখানে না কি শ্যাম কালু তারপরে আর একজনের নাম বললো আমার ঠিক মনে নেই এরা না কি মজুর হিসাবে খুবই দক্ষ কৃষিকাজ না কি খুব ভালো করে করে আমি তাদের দুজনকেই নিয়ে আসলাম আমার কৃষিকাজের জন্য নিয়ে জমিতে তারা কাজ করলো দেখছি খুব ভালই কাজ করে আমি তাদেরকে ঠিক সময়মতো খাবার দিলাম খাবার দেয়া বলতে যা হোক কিছু না সকালে টিফিন দিয়েছিলাম দুপুরে ভাত দিয়েছিলাম টিফিনে যেমন মুড়ি চপ আলু ভাজা শশা যেমন আমাদের গ্রামীণ খাবার হয় সেইরকম খাবার দিয়েছিলাম ভাতের সময়ও আমি একটু মাংস করে তাদেরকে ভাত খাইয়েছিলাম গরীব মানুষ কাজ করতে আসছে সেই জন্য এবং আমি দেখতাম যে তাদের যেন বেতনটা যেন কাজ থেকে উঠে আসার পরেই তাদেরকে আমি দিতে পারি এখন মজুরের বেতন চারশো টাকা আমি তারা কাজ থেকে উঠে আসার সঙ্গে সঙ্গেই তাদের হাতে চারশো টাকা করে দিয়ে দিয়েছিলাম তাতে তারা খুব খুশি হল এবং বললো যে যখন তোমার প্রয়োজন হবে তখন কিন্তু আমাদেরকেই কাজের জন্য ডাকবে আমরা ঠিক সময় এসে হাজির হয়ে যাব